আমি যে মিক্সার মেশিনটি কিনেছিলাম সেটি আসলে আমার সেরকমভাবে খুব একটা কাজে দিচ্ছে না যেরকমভাবে কাজ দেবে ভেবেছিলাম আমি যখনই কোনো চাল টাল গুঁড়ো করতে যাই সেটা কিন্তু সাথে সাথে বন্ধ হয়ে যায় এবং সেটা আবার আমাকে নিয়ে যেতে হয় টেস্টিংয়ের জন্য তাই আমার এটির সেভাবে খুব একটা গুরুত্ব পাচ্ছি না